আমি যখন স্কুলে পড়তাম তখন আমার প্রিয় সাবজেক্ট ছিল জিওগ্রাফি জিওগ্রাফি এই কারণেই কারণ আমি যখন জিওগ্রাফি বই পড়তাম এবং আমি আমার আশপাশের ভূপ্রকৃতি এবং আশপাশের অঞ্চলের গভীর যে বৈচিত্র্য এটার সঙ্গে আমার যে সাবজেক্ট জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বই তার আমি বিভি মিল খুঁজে পেতাম এই কারণেই জিওগ্রাফি পড়তে আমার খুবই ভালো লাগতো বিশেষ করে যখন আমি কোথাও ঘুরতে যেতাম দূরে অন্য কোনো ভূমিরূপ অঞ্চলে কিম্বা পাহাড়ে তখন জিওগ্রাফি সাবজেক্টের সঙ্গে আমি বিশেষ মিল খুঁজে পেতাম এ জন্য আমার জিওগ্রাফি বই পড়তে অনেকটাই ভালো লাগতো এর কারণ হচ্ছে আমি পড়ার সঙ্গে প্রকৃতির এবং বাস্তবের মিল খুঁজে পাচ্ছি এইটা আমাকে বিশেষভাবে ভালো লাগতো তাছাড়া আমি যখন স্কুলে পড়তাম তখন ইংরেজি ছিল আমার একটা খুবই কঠিন সাবজেক্ট কারণ আমার বাড়ি থেকে আগে কেউ তেমন পড়াশুনো করেনি আর ইংরেজি এমন একটা সাবজেক্ট যেটা কি না আমুলদের সময়ে ক্লাস সিক্স থেকেই আমরা ইংরেজি সাবজেক্ট পড়তে পেরেছিলাম তার আগে আমাদের ইংরেজি বই ছিলো না সেই কারণে ইংরেজি সাবজেক্টের প্রতি একটা ভীতি শুরু থেকেই কাজ করতো আর তাছাড়া উপযুক্ত ইংরেজি পড়ার মতো পরিবেশ আমার বাড়িতে ছিল না সেজন্য আমার খুবই ই অসুবিধা হতো আমার স্কুলের একটি স্মরণীয় দিন হচ্ছে আমি ছোটো থেকেই ক্রিকেট খেলতে খুবই পছন্দ করতাম আমাদের স্কুলে যখন আমি ভর্তি হয়েছিলাম তখন ক্রিকেট হয়নি হঠাৎ অনেক দিন পরে একদিন দেখলাম একটা স্যার এসেছেন তিনি শরীরশিক্ষার ক্লাসের স্যার তিনি একদিন সবাইকে নিয়ে স্কুলের বড়ো মাঠে বন্ধুদের সঙ্গে কিরিকেট খেলালেন এমনকি স স্যার নিজে ছিলেন তিনিও কিছুক্ষণ খেললেন তো এই দিনটির কথা আমার আজও মনে পড়ে এবং ওই দিনটি আমি অনেক খুশি হয়েছিলাম কারণ স্কুলের মতো জায়গায় সেখানে খেলা কে করতে পেরেছিলাম এটা আমার কাছে অনেক বড়ো পাওয়া ছিল